খেলাধুলা মাত্রই নিজের শরীরকে সুস্থ রাখা কিন্তু এই খেলাধুলার মাধ্যমে কি দর্শকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় ঠিক আছে আবেগ আবেগ তৈরি হয় যার জন্যে এই মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে যেমন এখানে কিছু মোহনবাগানের সমর্থক আছে কিছু ইস্টবেঙ্গলের সমর্থক আছে হ্যাঁ খেলার একটা উত্তেজনা মুহূর্তে এসে গেলে সেখানে দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি তৈরি হয় এগুলো পুলিশই ওয়েস্ট বেঙ্গল পুলিশই সম সমাধান করে হ্যাঁ এ আমার মনে হয় এটা নিজেদের মধ্যে যদি একটা এ থাকে খেলা উত্তেজনা থাকবে কিন্তু নিজেদের মধ্যে যদি একটা কন্ট্রোল থাকে এতটা উত্তেজনা ছড়ায় না পুলিশ পুলিশের কাজ করবে একটা সে বো বোঝাই যাচ্ছে যে উত্তেজনা কন্ট্রোল করা খুবই কঠিন খেলার মু টাম মুহূর্তে এসে গেলে সেখানে প্রত্যেক দলই চায় যে আমার দল জিতুক প্রত্যেক সমর্থকই চায় আমার দল জিতুক হ্যাঁ কিন্তু তর্কতর্কি না গিয়ে হাতাহাতি না গিয়ে নিজেদের কন্ট্রোলটা করলে আমার মনে হয় খুব ভালো হয় এতে খেলাটাও খুব সুষ্ঠুভাবে হয় এতে অশান্তি তৈরিটাও হওয়ার চান্স কমে যায় নিজেদের মধ্যে যদি কন্ট্রোলটা থাকে তাহলে পুলিশেরও কাজটা কমে যায় যে গণ্ডগোলটা কম হয় তাহলে পুলিশের কাজটাও কমে যায় নিজেদের আমার মনে হয় নিজেদের কন্ট্রোলটাই সবচেয়ে বেশি